আমি বাড়ি করাতে চাই আপনি রাজমিস্ত্রী বলছেন তো ও আচ্ছা আমার একটা শীঘ্র মধ্যে এ নতুন বাড়ি তৈরি করব সেই জন্য আমি একজনের কাছ থেকে আপনার নাম্বারটা পেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি আমার বাড়ি হচ্ছে ঠাকুরবাড়ি বাজারে আর আপনি আপনি যদি আসেন এসে তাহলে জায়গাটা দেখে টেখে বা কীরকম কী প্ল্যান করে দিতে হবে কতটা কী মালপত্র লাগবে সেরকম যদি বলে দেন হ্যাঁ সামনেটা তো ডিজাইন হবেই ব্যালকনি ব্যালকনি রাখব তো ডিজাইন হবে না পুরনো দিনের দিন তো নতুনত্বই আসছে তাই নতুন ডিজাইনই করব পুরনো হবে না আমার জায়গাটা লম্বায় প্রায় পঁয়ত্রিশ ফুটের মতন আছে আর আড়েতে আপনার ওই আঠেরো উনিশ ফুট হুম হ্যাঁ অবশ্যই একদম গোড়া থেকে প্লাস্টার পুরোটাই আপনাদের কি ওটা কি একই রেট না আলাদা আলাদা কিছু আছে ডিজাইনের জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই সমস্ত কিছু জানার জন্যই আপনার কাছে আমি ওইজন্যই ফোনটা করছি মানে কীরকম কী না সামনে এসে একটু জায়গাটা ফিতে দিয়ে মাপ করে দেখে কীরকম রুম বেরোবে বা কতটা জায়গা লাগবে সেই বিষয়ক একটু কথাবার্তা আর কি সামনাসামনি হলে ভালো হতো বা আপনি কত টাকা নেবেন কী লাগবে সমস্ত কিছুই সামনাসামনি একটু আসতে হবে আপনাকে আমি কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে চাই আপনার যত তাড়াতাড়ি মানে সুযোগ করা যায় আপনি তত তাড়াতাড়িই যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে আপনি বিকেলে আমার ঠিক হবে না তবে আপনি সন্ধ্যের দিকে যদি পারেন তাহলে একবার আসবেন না আমার ওখানটা আলো টালো সবই ব্যবস্থা আছে আপনার মাপজোক করতে বা দেখতে কোনোটাতেই কিছু অসুবিধা হবে না তাহলে আপনি সন্ধ্যের দিকেই আসুন হুম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সন্ধ্যের দিকেই আসবেন আর আমার বাড়িটা হচ্ছে ঠাকুরবাড়ি বাজারে ঠিক আছে